পশুপালন প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ পদ্ধতি হলো যেমন মুরগি হাঁস থেকে আমরা ডিম পাই তার পরে ছাগল গোরু এই সব থেকে আমরা মাংস পাই আর মাছ থেকে তো মাছেরও ডিম হয় আবার মাছও এমনি খাদ্য হিসেবে গ্রহণ করা হয় এগুলি এগুলোর গুণমান প্রচণ্ড উন্নত কারণ আমাদের বিভিন্ন অসুখের জন্য মাছ ডিম এগুলোকে খাওয়া খাওয়া খাওয়ার জন্য বলা হয় এবং এগুলিতে প্রচুর প্রোটিন ভিটামিন থাকে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ওর জন্য আমাদেরকে অনেক সময় এইগুলো খাওয়া খেতে বলা হয় যখন আমরা ডাক্তারের কাছে যাই অনেক কিছু ভিটামিন বা প্রোটিনের অভাব থাকার জন্য আমাদেরকে বলা হয় এগুলো নিয়মিত খাওয়ার জন্য এবং এগুলোকে অনেক সময় একটু বেশিই খাওয়ার জন্যও বলা হয় একটি পশুকে চেনার পর আমরা অনেক যত্নে আদর করে মানুষ করি সেগুলোর সাথে মায়া জড়িয়ে যায় ঠিকই কিন্তু হয়তো বিভিন্ন কারণে তাদেরকে আমাদের বিক্রি করতে হয় অন্যান্য মানুষদের কাছে এবং তারা যদি পোষার হয় পোষে এবং না পোষার হলে তারা জবাই বা হালাল করে সেগুলিকে বাজারে বিক্রি করে এবং তারা বাজারে বিক্রি করে তারা উপার্জন করে সেগুলোকে বিক্রি করে এবং অন্যান্য মানুষরা সেগুলো কিনে নেয় এইভাবেই পশু পণ্য প্রক্রিয়াকরণ করা হয়